বর্তমান যুগে বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রত্যেক অভিভাবক ও অভিভাবিকা চিন্তা করেন তাদের বিভিন্ন ইংরেজি মাধ্যম বা বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করা হয় এখন বাচ্চাদের বিভিন্ন রকম স্কুল উঠেছে সেইগুলোতে ভর্তি করার জন্য সরকারি স্কুলে সরকারি স্কুলও আছে কিন্তু সরকারি স্কুলের ভরসা ও আস্থা খুবই কম হয়তো পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই বা পরিকাঠামো নেই সেই হিসেবে আমিও আমার বাচ্চাকে বেসরকারি স্কুলে ভর্তি করেছি যার জন্য বছরের প্রথমে একটা অ্যাডমিশন ফি অর্থাৎ ভর্তির টাকা একটা দিতে হয় সেটা মোটামুটি অন্তত পক্ষে দশ হাজার টাকা এবং প্রত্যেক মাসে একটা করে মাসিক ফিজ লাগে প্রত্যেক মাসে প্রায় এক হাজার টাকা করে লাগে এবং তার সাথে সাথে অন্যান্য খরচ তো হয়ই যাতায়াতের খরচ টিউশন ফি এবং অন্যান্য খরচ এভাবে আমি আমার বাচ্চাকে পড়াশোনা করাই